আমি প্রথম সাত বছর বয়সে সাঁতার শিখেছিলাম আমাদের গ্রামের বাড়িতে একটা পুকুর ছিল খুবই বড়সড় পুকুর সেইখানে যেয়ে আমি প্রথম সাঁতার শিখেছিলাম আমার প্রথম যখন সাঁতার শিখি তখন আমি ছিলাম একটু হেলদি যার কারণে জলের ওপরে আমি খুবই সহজে ভাসতে পারতাম তাই আমি প্রথমে চিতসাঁতার শিখেছিলাম আর চিতসাঁতার দিয়ে আমি জলের অনেক দূর চলে গিয়েছিলাম তারপর আমার হাঁফ খুবই কষ্ট হচ্ছিল এবং আর যেতে পারছিলাম না তাই আমি জলের ওপরে থেমে যাই আর যখনই থেমে যাই তখনই দেখি আমার পায়ের নিচে মাটি ছিল না অনেক দূর ডুবে যাই কিন্তু যেভাবেই হোক আমি উঠে চলে আসি তাই আমার মনে হয় যে পুরোপুরি সাঁতার না শেখার আগে জলের বেশি গভীরে যাওয়া উচিত না আমার জলে কোনোরকম কোনো প্রথমে ভয় ছিল না কিন্তু তারপর আস্তে আস্তে যখন আমি সাঁতার আরও শিখে গেলাম তখন আমার নদীতে বা অন্য কোথাতেও আর ভয়টা কেটে গেলো আমি সাঁতার নিজেই শিখেছিলাম প্রথম প্রথম আমাকে আমার বাবা শেখাত তারপর আমি পুরো সাঁতারটা নিজে শিখি